বল এই বসে আছি আর কী করবো হ্যাঁ আমি তো তাই ভাবছি সেকেন্ড সেমিস্টারেরটা যা হয়েছে হয়েছে থার্ড সেমিস্টারে একটা ভালো কোচিংয়ে ঢোকা চেনাশোনা আছে কিছু তোর দেখ আমার তো আমার দাদাও বললো যে এরকমই একটা আছে কালীতলার কাছে তো সেকেন্ড সেমিস্টারটা যা হয়েছে হয়েছে থার্ড সেমিস্টার যাতে ভালো করে দিতে পারি নোটস ফোটস দেবে সেরকমই আর একটু রেপুটেশানও আছে স্যারগুলোর তো দেখলাম

হুম হুম হ্যাঁ ঠিক আছে সেই তো একই কাছাকাছি তো হয় তো হয় একটু বেশি হুম আমি শুনেছি বলছিলো এক দিন ওই কালীতলার কাছাকাছি কোথায় ঠিক আছে আর কাকে বলবো আমার তো কমার্স ও ঠিক আছে আমার আর ওই কোচিনে তো আর্টস পড়ায় কি আমি জানি না সে খোঁজ নিবি ভালো করে মনে হয় করায় হয়তো টাইমটা আলাদা হতে পারে আচ্ছা ঠিক আছে হ্যাঁ হুম হুম হুম হুম হুম